বাইকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি এবং প্রথম আমাদের সুন্দরবন যেতে ইচ্ছা আমরা সুন্দরবনে যে বিভিন্ন দিক ঘুুরতে চাই

সুন্দরবনে গিয়ে দেখি যে ওখানে প্রায় বাঘে মানুষে একসঙ্গেই বাস করে মাত্র দশ হাত নদীর ওপারে সুন্দরবন এপারে মানুষ ওখান থেকে ঘুরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখি বাঁদর হরণ অনেক কিছুই দেখা যায় আমরা দেখতে পাই এবং সেগুলোও দেখে খুব আনন্দিত আমরা বাইকে করে ওখান থেকে আম উড়িষ্যা যেতে চাই আমরা মায়াপুর ইসকন মন্দিরে যেতে চাই বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে চাই এবার সুন্দরবনে সুন্দর চষের জমিও আস চষের জমি আছে সেখানে তারা ফসল ফলায় সেগুলো সবুজ ফসল দেখতেও দারণ আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরে

সুন্দরপন বাংলাদেশ বর্ডারে যায় সুন্দরবন বাংলাদেশ বর্ডারে যেয়ে এপারে আমাদের ভারত সীমান্তে

স্পোর্টস এবং অপর প্রান্তে বাংলাদেশ আমরা সুন্দরবনের সব প্রানতে ঘুরুতে থাকি এবং ম্না দেখতেও খুব ভাল লাগে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে তারপর মানে বিভিন্ন রেস্টুরেন্ট আসে সেখানে থাকি আর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি দেখতেও খুব ভালো লাগে সুন্দরবন গেলে মানুষের ঘুরে দেখার জায়গা আমরাও দেখতে চাই বিভিন্ন জায়গায় ঘুুরছি আমরা বাইকে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি বাইকে ঘুরতেও খুব সুবিধা সুন্দরবনের রাস্তাঘাট খুব ছোটো ছোটো রাস্তাঘাট এখন মাটির রাস্তা আসে সব রাস্তা দিয়ে বাইকে ঘুরতেই সুবিধা যেখানে চারচাকা ঢুকবে না সেখানে বাইকে ঘুততেই খুব সুবিধা আমরা ঘুরতে ঘুরতে থাকি বিভিন্ন জায়গায় দেখতে থাকি দেখতে খুব ভাল লাগে তারপর সুন্দরবনের মানুষ এখনো যে কীভাবে বাস বসবাস করছে দেখলেই ভয় লেগে যাবে তাদের ছোটো ছোটো মাটির ঘর তারা ফসল ফলায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ওখানে গরু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখানে তামিলনাড়ু ব্যাঙ্গালোর উড়িষ্যা ওখানে কাজ করতে যায় কাজ করে পয়সা এনে সংসার নির্বাহ করে এবং তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করায় বড়ো করে